শীতকালে ঘুরতে যেতে খুবই আনন্দ হয় শীতকালে ঘুরতে গেলে কোনো কষ্ট হয় না শীতকালে গা ঘামে না কষ্ট করলেও ঘাম ঝরে না কিন্তু গরমকালে ঘুরতে গেলে প্রচণ্ড কষ্ট হয় ফ্যান না চললে রৌদ্যের তাপে কোনো জায়গায় ট্র্যাভেল করতে গেলে তোমার গাড়িতে যখন বসবো গাড়িতে ভিড় হলে প্রচণ্ড একটা শরীর গরম একটা ভাব ছাড়ে হাওয়া না চললে গরমে খুব কষ্ট হয় কিন্তু শীতকালে সেটা সে গন্ধটা হয় না সে গরমের ভাবটা বার হয় না শীতকালে ঘুরতে গেলে সবার পক্ষে খুব আরামদায়ক তোমার শীতকালে ঘুরতে গেলে ভালো ভালো জায়গায় ঘোরা যায় যেমন আছে তোমার শীতকালে একটু বসে কোথাও পিকনিকে চলে গেলাম সেখানে তো আগুন তোমাদেরকে কাঠ জ্বালিয়ে আগুন ধরিয়ে সেখানে টাইম পাস করা যায় গরম যতই তাপ পড়ুক সেখানে তবু কিন্তু শরীরটা আরাম লাগে কিন্তু গরমকালে সে আনন্দটা পাওয়া যায় না